প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষারও বিভিন্ন পরিবর্তন হয়েছে বৈজ্ঞানিক প্রযুক্তি উন্নতির সাথে সাথে বাংলা ভাষাও ক্রমশ সাধুভাষা থেকে চলিত ভাষায় পরিবর্তন হয়েছে